জলপাইগুড়িতে পশু কেনার বাজার জলপাইগুড়িতে পশু কেনার জন্য বেশ কয়েকটি বাজার রয়েছে কিছু জনপ্রিয় বাজার জলপাইগুড়ি পশু বাজার জলপাইগুড়ি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এখানে গরু মহিষ ছাগল ভেড়া শুয়োর এবং হাঁস মুরগির মতো বিভিন্ন ধরনের পশু পাওয়া যায় মাল বাজার পশু বাজার মাল বাজার শহরে অবস্থিত এখানে গরু মহিষ ছাগল ভেড়া এবং হাঁস মুরগির মতো বিভিন্ন ধরনের পশু পাওয়া যায় ধুপগুড়ির পশু বাজার ধুপগুড়ি শহরে অবস্থিত এখানে গরু মহিষ ছাগল ভেড়া এবং হাঁস মুরগির মতো বিভিন্ন ধরনের পশু পাওয়া যায় ফালাকাটা পশু বাজার ফালাকাটা শহরে অবস্থিত এখানে গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগির মতো বিভিন্ন ধরনের পশু পাওয়া যায় পশুর দাম গরু দুস দু হাজার থেকে কুড়ি হাজার মহিষ পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার ছাগল পাঁচ হাজার থেকে দশ হাজার ভেড়া চার হাজার থেকে চল্লিশ হাজার মুরগি পাঁচশো থেকে দু হাজার আমার কাছে কিছু প্রাণী আছে গরু মহিষ ছাগল ভেড়া হাঁস যাদের দাম হল গরু দশ হাজার থেকে চল্লিশ হাজার মহিষ পঁচাত্তর হাজার থেকে একলাখ ছাগল পনেরোশো থেকে তিন হাজার ভেড়া দু হাজার আর দশটি হাঁস পাঁচ হাজার মুরগি দশ হাজার